হ্যাঁ আমি কলকাতা চিট চ্যাট চাট থেকে বলছি বলুন হ্যাঁ সাতটা থেকে আটটা পর্যন্ত যত টাইম নেবেন খোলা থাকবে আরে বারোজন কেন চোদ্দজন যাকে যতজন পারবেন নিয়ে আসবেন ওটার টেনশন নিও না সব চাট পাওয়া যাবে এখানে আরে দিদি আপনি আসুন তো একবার এখানে কি কি চাট পাওয়া যায় সেই নাম বলতে গেলে এখন শেষ হবে না আপনি একবার এসে দেখে যান খেয়ে যান তারপর বলবেন কি রকম চাট পাওয়া যায় কি না সব পেয়ে যাবেন দিদি সব পেয়ে যাবেন আপনি যা যা লাগবে সব পেয়ে যাবেন একবার এসে দেখুন এখানে আরে দিদি একবার এসে খেয়ে তো যান একবার খেলে বলবেন যে বারবার আসবো কলকাতায় থেকে যাওয়ার কথা ভাববে ওরা চাটটা খাওয়ার জন্য এক একদম ভালো করে দেওয়া হবে তুমি আসবে তো চলে আসুন সাতটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকবে আরামসে আসবেন খেয়ে যাবেন দেখবেন পছন্দ না লাগে টাকা ফেরৎ কথা দিচ্ছি আমি এক একদম ভিড় তো হবেই দেখ দিদি গ্যারেন্টি দিতে তো পারবো না যে বারোটা সিট রাখা থাকবে তোমার জন্য বাট চেষ্টা করবো না যে তোমার সিটটা ফাঁকা রাখা যায় ওমনি করলে তো হবে না সবাই তো বাইরে থেকে আসে সে বলবে যে না আমাকে বসতে দিন বাট আমি চেষ্টা করবো যে রাখার সিট যদি ঠিক টাইমে চলে আসেন তবে সিট পেয়ে যাবেন যদি ঠিক টাইমে না আসেন তবে আমার কাছে কোন হাতে রাখা নেই একদম তবেই সিট পাওয়া যাবে পাপড়ি চাট থেকে মিষ্টি চাট যে কোন ফুচকা মুচকা যা খেতে চান সব পাওয়া যাবে সব পাওয়া যাবে আপনি এসে দেখেন একবার সব পাওয়া যাবে খেয়ে দেখুন একবার তাড়াতাড়ির মধ্যে আসবেন খাবেন তারপর বলবেন যে না আরেই তো পঞ্চাশ ধরনের চাট পাওয়া যাবে এখানে তুমি আসো দেখুন তো কি চায় সব পাওয়া যাবে একদমই টেনশন নেবে না ঠিক টাইমে চলে আসবেন চাট মাট সব পেয়ে যাবেন যদি ভালো না লাগে একবার বলবেন টাকা ফেরৎ দিয়ে দেবো ওটা কোনো ঠিক আছে